এই আপেল আপেল আপেল নেবেন আপেল তাজা তাজা আপেল ম্যাডাম একশো টাকা করে কিলো এই নিন আপনার এক কেজি আপেল আর ম্যাডাম ভয় কী করে পাব এ দিয়ে সংসার চালাবে মানে সংসার খরচ চালাতে গেলে তো ভয়কে উপেক্ষা করে কাজ করতে হবে ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী আমরাই কেন আমরা যারা কর্মী আছে আমাদের যারা সরকারি কর্মী চ কর্মচারী রেখে দিয়ে যাদেরকে তারা ঠিকঠাকভাবে কাজ করছে না তাদের গাফিলতি আছে আরও সাধারণ মানুষ যারা এ রাগে হিংসায় ট্রেনের ওপর পাথর রেখে দিচ্ছে সে কারণে ওরকম ট্রেন দুর্ঘটনা হতে পারে ভয় আর আগে তো প্রত্যেকেরই ভয় লাগে কিন্তু ভয় পেলে তো আর হবে না কাজ তো বন্ধ করে তো বাড়িতে বসে থাকতে পারব না আপনার আ আপনার কী মনে হয় যে ট্রেনে দুর্ঘটনা কী কারণে হতে পারে হ্যাঁ আরও হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে সিগনালের প্রবলেমের জন্য হতে পারে আমার বাড়িতে বউ আ আ বউ আছে আর দুটো বাচ্চা আছে আর মা আপনার আপনার বাড়িতে কে কে আছে আচ্ছা আচ্ছা খুবই ভালো তা আপনার স্বামী কী করে আচ্ছা আচ্ছা ঠিক আছে